হ্যাঁ ছবি আঁকাটা আমার ছোটোবেলাকার নেশা আমার খুবই শখের একটা জিনিস খুবই পছন্দের আমি ভালোবাসি ছবি আঁকতে এ সম্পর্কে আমি অনেক অভিজ্ঞতার কথা বলতে পারবো আমি একটা অনুষ্ঠানে ছবি এঁকে প্রথম পুরস্কার পেয়েছিলাম

সেখান থেকে আমার মনে আরো উৎসাহিত আমি আরো উৎসাহিত হয়েছি যে ভালো কিছু করলে ভালো কোনো কথা শুনলে ভালো একটা পুরস্কার পেলে আরো মনটা এগিয়ে যেতে চায় তার পর পর আমি অনেকগুলোই পুরস্কার পেয়েছি ছবি আঁকায় এটা আমার এখন খুবই শখের জিনিস খুবই শখ চিত্রশিল্পী এই চিত্র করতে করতেই ছবি আঁকতে আঁকতে আমি নিজেকে একজন এখন ভালো ব্যক্তি হিসাবে মনে করি কারণ ছবি আঁকার সঙ্গে সঙ্গে আমার মনময় মানসিকতাও ব্যক্তিত্ব পেয়েছে